আমি জানতে চাইছি আমি যে ক্যাবটি আগের সপ্তাহে বুকিং করেছিলাম আগামীকাল এয়ারপোর্টে যাওয়ার জন্য সেই ক্যাবটি কখন আমার বাসস্থানে এসে পৌঁছাবে আমি আমার অ্যাড্রেসটি আপনাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলাম আমি ক্যাবটি অনেক আগে থেকে বুক করেছি যাতে সঠিক সময়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছোতে পারি আমার সকাল আটটার মধ্যে পৌঁছাতে হবে এয়ারপোর্টের মধ্যে কেননা নটার সময় ফ্লাইট রয়েছে সেখানে চেক ইন করতে অনেক সময় লাগবে সেই জন্য আমি চাইছি যাতে ক্যাবটি খুব দ্রুত আমার ঘরের কাছে এসে পৌঁছে যায় নাহলে আমার ফ্লাইট মিস হয়ে গেলে অনেক বড়ো সমস্যার সম্মুখীন হতে হবে আমাকে সেই জন্য কটার সময় ক্যাবটা আমার বাড়ির সামনে এসে পৌঁছাবে সেটা দয়া করে আমাকে একটু জানাবেন এবং ক্যাবটি যাতে সঠিক সময়ে পৌঁছে যায় সেই জন্য ড্রাইভারকে দয়া করে জোর দেবেন সঠিক সময় না পৌঁছাতে পারলে আমি যেহেতু একটি অপি সরকারি অফিসে চাকরি করি আমার চাকরি নিয়ে সমস্যা হতে পারে চাকরি ঠিকমতো ডিউটি না করতে পারলে চাকরির অনেক সমস্যাই হতে হয় আপনারা সেটা হয়তো জেনে থাকবেন আর সেই জন্য আমি চাই যাতে ক্যাবটি আমার সঠিক সময়ে বাড়ির সামনে এসে পৌঁছে যায় এবং আমি আমার কাজটি সুন্দরভাবে সফল করতে পারি দয়া করে একটু ক্যাবটি তাড়াতাড়ি আমার গন্তব্যস্থলে এসে পৌঁছে দেবেন